যারা মাছ ধরতে গিয়েছে জেলেরা মাছ ধরতে চায় যখন নদী এলাকা এবং অনেক দূরে দূরে যায় নদীর ওপরে নৌকা নিয়ে যায় তারা মাঝে মাঝে বাঘের সম্মুখীনও হয়েছিলো কত জনের বাঘেও খেয়েও নিয়েছিলো এবং কুমিরও দেখা দেয় মাঝে মাঝে যখন ঢেউ আসে জোরে জোরে তখন মাঝে মাঝে নৌকাও ডুবে যায় ওদের কে কেউ মারাও যায় আবার কেউ সাঁতরে ফিরেও আসে এমনটাই হয়েছিলো জেলেরা অনেক দূরে বন জঙ্গল এলাকায় সমুদ্রে বড়ো বড়ো সমুদ্রে তারা মাছ ধরতে যায় মাছ ধরতে গিয়েছিলো ওখানে ওখান থেকে অনেকটা দূর যেমন সুন্দর বন ঝড়খালি বড়ো বড়ো আরও অনেক বড়ো বড়ো সাগরে সেখান থেকে ওনারা মাছও ধরে নিয়ে আসে জেলেরা বাঘ যখন বাঘ দেখা পায় তারা অনেক দূরে নদীর মাঝখানেও চলে আসে তার ভিতরে যখন ঝড়ঝাপটা হয় তখন নৌকা থেকে অনেকজন পড়েও যায় ঘূর্ণি ঝড় আমাদের এখানে ঘূর্ণি ঝড় হয়েছিলো হলে আমফান ঝড় আমফান ঝড়েতে আমাদের কিছুটা ঘরবাড়িও ভেঙে গিয়েছিলো আশেপাশে আত্মীয় স্বজনদের গ্রামবাসীদের অনেক অনেকের ঘর বাড়ি ভেঙে ভেঙে গিয়েছিলো সরকার থেকে কারাপ তিরপলও দিয়েছিলো অনেকের কারোর এমন ঘর ভেড় ভেঙে গিয়েছিলো যে তাদের ঘর বাড়ি ভেঙে তাদের কোনো রাস্তা ছিল না যে থাকার মতো সরকার থেকে তিরপল দিয়েছিলো সেটা টাঙিয়ে সবাই থাকতো এবং বিদ্যুৎও খুব চমকেছিলো কিছুদিন আগেও একটু ঝড়ের মোকাবিলাও হয়েছিলো সেই বিদ্যুৎও চমকেছিলো চমকে অনেকে লোক মারা গেছে কেউ পুকুরে জাল ফেলছিলো একজন মারা গিয়েছে একজন হসপিটালে ভর্তি ছিল আবার একজন সাইকেল চড়ে যাচ্ছিলো তার মাথায়ও পড়েছিল সে সে মারা গিয়েছে ঝট ঝাপটায় আমাদের অনেক গাছপালা ভেঙে গিয়েছিলো এবং কিছুটা রান্নাঘরটারও ভেঙে গিয়েছে এবং আমার ভাসুরদেরও দাবা ঘরের দু তিনটে দেওয়াল পড়ে গিয়েছিলো সরকার থেকে লোক এসেছিলো এসে ক্যামেরা করে ভিডিও করে নিয়ে গিয়েছিলো গিয়ে তারা অফিসে সরকারের অফিসে পাঠিয়ে দিয়েছিলো সেখান থেকে বলে গিয়েছে যে তোমরা আসো এসে তিরপলটা নিয়ে যায় এনে এখন টাঙিয়ে থাকো পরে ঘর দেওয়ার ব্যবস্থা করবে সরকার বলেছিলো এবং সেখানকার লোকে এসেছিলো এসে দিয়ে দেখে গেছে আর ওই পাশাপাশি আমাদের পাশাপাশিতেও দু তিনটে ঘর ভেঙে একদম ঘর ভেঙে তাদের অ্যাসবেস্টারের ঘর ছিলো পড়ে গিয়েছিলো পড়ে গিয়ে কিছু লোকজনের ক্ষতি হয়ে গিয়েছিলো আর ওই মাঠে ঘাটে যে যেখানে ছিলো অনেকেই লোক ছিলো বুঝতে পারেন ঝড়টা খুব জোরে এসেছিলো ঝড় ঝাপটাতে কিছু মানুষ পড়ে গিয়েছিল বা কিছু কিছু কিছু মানুষের অনেক আঘাত হয়েছিলো